হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন আজকে আসলে স্কুলে একটা প্রোগ্রাম ছিল সেখানে খেলা হচ্ছিল সবাই নাম দিয়েছিল ও খেলাতে নাম দিয়েছিল আর কি দিয়ে দৌড়তে দৌড়তে পড়ে গিয়েছিল ফার্স্ট এড বক্স থেকে কিছুটা চিকিৎসা করিয়েছিলাম দিয়ে থেমে গেছিল আবার কি সমস্যা হচ্ছে কিছু ও আচ্ছা এখানে আমরা চিকিৎসা চিকিৎসা করিয়েছিলাম সেরকম কিছু জোর আঘাত লাগেনি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি কিছু বরফ লাগানো হয়েছিল তারপর হচ্ছে ওখানে ওষুধ লাগানো হয়েছিল ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল তো হবে হয়তো মাঠে ছিলাম কিন্তু সে আমরা তো বুঝতে পারিনি এরকম হয়ে যাবে বলে না সেরকম সেরকম কিছু নয় খেলাধুলোর সময় দেখুন এবার সবাই ছুটছে মাঠের মাঝখানে পড়ে গেলে আমরা কী করব বলুন ছুটছিল হয়তো তা সবার মধ্যে খেলতে নেমেছে মানে সবার মধ্যে জেতার একটা প্রবণতা থাকবে ভালো দৌড়চ্ছিল ওই জন্য খেলতে নেমেছিল হ্যাঁ সঙ্গে সঙ্গে তোলা হয়েছিল সঙ্গে সঙ্গে তুলে এবার ফার্স্ট এড বক্স থেকে চিকিৎসা করানো হয়েছিল ওর ডেটল লাগিয়ে পরিষ্কার করা হয়েছিল পাটা এই সামনে যে হসপিটাল ছিল সেখানে তো নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তারবাবু তো দেখলেন বললেন সে রকম কিছু ব্যাপার না আঘাত লাগেনি সেরকম না বেশি জল লাগাতে বারন করল তো ডাক্তারবাবু যেহেতু কেটে গিয়েছে বলল কী যদি ব্যথা তাহলে বরফ লাগাতে না হলে মলম দিয়েছে ওর ব্যাগে দেখুন ওষুধ বক্সটা আছে সবই সঠিক সময়ে খাওয়াবেন না দেখুন একটা দুর্ঘটনা ঘটে গেছে কেউ কি আর ইচ্ছা করে করেছে বলুন খেলতে দিয়ে হয়ে গেছে ভুল করে কারোর কিছু করার আছে কি এটা ভুল হয়েছে মাঠে যখন দৌড়নো হচ্ছিল তখন যে ডিসটেন্স বজায় রাখাটা যেটা ছাত্ররা মেনটেন করছিল না সেটা আমাদেরকে আরও বেশি করে লক্ষ রাখা উচিত ছিল কী আর ভুল করে হয়ে গেছে কেউ তো আর ইচ্ছা করে করছে না চেষ্টা করব পরের বার থেকে হ্যাঁ এরকম না হয় করব ঠিক আছে